এটা রুচিতম সেন্টার তো আমি পলাশসাবড়ি থেকে বলছিলাম আমি দু প্লেট বিরিয়ানি এবং চার বোতল ঠান্ডা পানীয় এবং আরও সঙ্গে তিন প্লেট চিকেন কষা অর্ডার করেছিলাম আমি বাড়িতে এসে দেখতে পাই আমার তিনজন আত্মীয় বাইরে গিয়েছেন তাই আমি কিছু কিছু খাদ্য কমাতে চাই যেমন দু প্লেট ঠাণ্ডা পানীয় চাই আর তার সাথে এক প্লেট বিরিয়ানি হলেই চলবে আর খা খাদ্যের অর্ডারটা যেটা দিয়েছিলাম ওটা কখন পৌঁছাবে একটু বলতে পারলে ভালো হত